কৃষকেরা অবসর সময়ে চাষ বা যখন বন্ধ থাকে তখন অন্য যে সব ব্যবসা করে সেগুলো হল একশো দিনের কাজ কৃষকেরা অবসর সময়ে একশো দিনের কাজ করে একশো দিনের কাজ যখন না থাকে তখন যে গাছ লাগানোর পদ্ধতি চালু হয়েছে সেই রকম গাছ রাস্তার ধারে রোপণ করে সেই গাছগুলোকে দেখাশোনা করে বড়ো করে করে তোলে সেইগুলো বড়ো হওয়ার পরে বিক্রি করে একটা ব্যবসার কাজে লাগাতে পারে এছাড়াও যখন কিছু সবজি তৈরি করে সবজি তৈরি করে বাজারে বিক্রি করে এরকম বিভিন্ন রকম ব্যবসা তারা অবসর সময়ে করে থাকে